ভারতের জনপ্রিয় যোগব্যায়ামের গুরু অনেকগুলি রয়েছে যেমন তিরুমালুক কৃষ্ণমালা স্বামী শিবানন্দ স্বামী রামা যাজ্ঞি ভাসুদেব এছাড়াও অনেকগুলি জনপ্রিয় ভারতের যোগব্যায়ামের গুরু রয়েছে তারা আমাদেরকে অনেক রকমভাবে অনুপ্রাণিত করে যোগব্যায়াম আমাদের শরীরে অনেকটাই একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে যদি কেউ প্রতিনিয়ত যোগব্যায়াম করতে পারেন তার শরীর সাধারণত অনেকটাই সুস্থ এবং সবল থাকে তার হাঁটুর সমস্যা বা কোনো হাড় রকম হাড়ের সমস্যা হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় যোগব্যায়াম আমাদের শরীরকে যেমন অনেকটাই সুস্থ রাখে আমাদের মনকেও অনেক সুন্দর রাখে আমাদের চিন্তা ভাবনার কে পরিবর্তন করে দেয় আমাদেরকে একটি সুন্দর মানুষ হয়ে ওঠার জন্য অনুপ্রাণিত করে থাকে তাদের জীবন যাপন অত্যন্ত সাধা সরল তারা আমাদেরকে যোগব্যায়ামের মাধ্যমে আমাদেরকে নিজের যে পরমাত্মা রয়েছে সেটিকে চেনার সুযোগ করে দেন আমরা নিজেদেরকেই নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারি এবং আমরা বুঝতে পারি আমাদের জীবনের উদ্দেশ্য যোগব্যায়াম দ্বারা আমরা আমাদের জীবনকে সফল করতে পারি যোগব্যায়ামই এমন একটি পদ্ধতি যার দ্বারা আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে চলাচল করতে পারি এবং সুন্দরভাবে জীবন যাপন করতে পারি তাই যোগব্যায়াম সকলের করা উচিত বলে আমি মনে করে থাকি যোগব্যায়াম আমাদের জীবনের একটি প্রতিনিয়তির অঙ্গ হিসেবে করে নেওয়া উচিত